আমার পরিবারে আমি ছাড়া আমার ছেলে খুব বাগান করতে আগ্রহী আমাদের বাড়ির সামনে ছোটো একটা জায়গা রয়েছে সেইখানে আমার ছেলে নানারকমের গাছ লাগায় এবং ছাদে বাড়ির ছাদে আমাদের নানারকম ফুলের গাছ আছে যেমন ডালিয়া করবী জুঁই গোলাপ রজনীগন্ধা টিউলিপ নানারকম বিভিন্ন ফুলের গাছ আছে ওর বাবা ওকে এনেও দেয় যেই ফুলের গাছটাই বলে এবং ও চায় নিচেও একটা বড়ো বাগান করব এবং ভবিষ্যতে সেটা থেকে একটা নার্সারি তৈরি করব নিচেও নানারকম চারাগাছ সবজি ফুলের গাছ ফলের গাছ লিচু আম কাঁঠাল তারপরে গোলাপফুল নিচেও প্রচুর পরিমাণে ফুলের গাছ ফলের গাছ লাগাই ও চায় বড়ো হয়ে ও একটা বাগান তৈরি করবে এবং একটা নার্সারির সৃষ্টি করবে